একটি ম্যাচে আমি ও প্রথমের দিকে খেলার মাঠে অংশগ্রহণ করতে পারিনি হাফ টাইমের পরে আমি খেলেট খেলাট ম্যাচে অংশগ্রহণ করি সেই ম্যাচটিতে আমার দল তিন গোলে হারছিল হাফ টাইমের পরে আমি অংশগ্রহণ করাতে সেই তিনটি গোল আমি শোধ দিই দেওয়ার পরে টাইম হয়ে যাওয়ার পরে সেই ম্যাচটি প্ল্যানটিকে হয় প্ল্যানটিকের মধ্যে আমি আরও একটি গোল দিয়ে আমার ম্যাচটিকে জয়ী করি সেই জয়ী করার কারণে আমার দল আমাকে সেই নিয়ে আমাকে খুব ভালোবাসে আমাকে সেই নিয়ে আমাকে নেতা হিসাবে দলে আমাকে মানে ক্যাপ্টেন হিসাবে রেখে দেয়